বলছি আপনি ট্যাক্সি ড্রাইভার বলছেন তো বলছি আপনাদের ওখানে বকখালি গ্রামে একটু বেড়াতে যেতে চাই আর কি এই মরসুমে তো আপনাদের ওখানে বকখালির দিকে যদি যাই আপনি কি আমাকে ঘোরাতে পারবেন কী দেখতে চাই বলতে আমি তো একবারও যাইনি সেখানে সকলের কাছ থেকে শুনেছি ওখানে নাকি অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে তো আপনারা ভালো জানবেন আপনারা যেহেতু ঘোরাচ্ছেন সব জায়গাতে তো আপনি নিয়ে যাবেন আমাকে আচ্ছা আমাকে কি কোনো টুরিস্ট আমাকে কি কোনো গাইড আবার এক্সট্রা নিতে হবে নাকি আপনিই সব ঘুরিয়ে দেবেন হ্যাঁ প্রথমবার যাব আর কি আগে কোনো দিন যাইনি ওই জায়গাকে জায়গাটা ভালো তো হ্যাঁ সকলেই বলে হ্যাঁ এই সমস্ত ব্যাপারগুলো তো জানি না আর সেখানে ও আচ্ছা আপনারা কি সেখানেই থাকেন নাকি আচ্ছা আচ্ছা তো কত টাকা করে দিতে হবে বলছি দিন হিসাবে টাকা দিতে হবে নাকি কোনও টুরিস্ট স্পট হিসেবে আচ্ছা

সে তো অবশ্যই ফোন তো আপনাকে করবই কারণ আমি তো আগে কোনো দিন যাইনি আপনার উপর নির্ভর করে আমি যাব সেখানকে ধন্যবাদ রাখছি হ্যাঁ